না আমি প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প সম্পর্কে কিছু বলতে পারব না কারণ এটাই কারণ আমার সেরকম মতো অভিজ্ঞতা নেই এবং আমি যে সব মানে যে সব প্রকল্প সে সম্পূর্ণ প্রকল্প আমি জানি না কিছুটা হয়তো জানি কিন্তু সমস্ত কিছু জানি না কিন্তু পোষণ প্রকল্প কী জিনিস সেটা আমি জানি না তো এ সম্পর্কে আমি ঠিকঠাক বলতেও পারব না তো যাই হোক যদি প্রধানমন্ত্রী সে রকমভাবে যদি এ প্রকল্পকে চালিত করে আর যেগুলোকে যেমনভাবে চালিত করছে নিশ্চয়ই সেভাবেই চলছে না হলে যে প্রত্যেকটা প্রকল্প ইয়ে থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা যেগুলো রয়েছে সমস্ত কিছুকে বার্ধক্য ভাতা তারপরে কৃষক ভাতা যে সমস্ত প্রকল্প সবই তো উন্নত করছে আর হচ্ছেও তাহলে এটাও নিশ্চয়ই উন্নত হবে কিন্তু এর সম্পর্কে এর বেশি কিছু আমার ধারণা নেই